আমি পুরুলিয়া স্টেশন পাড়ার থেকে অযোধ্যা পাহাড়ে ঘুরতে যেতে চাই তার জন্য আমি একটা উইঙ্গার গাড়ি বুক করতে চাইছি যাতে আমরা পনেরো জনের মতন সদস্য আমরা যেতে পারি তারিখ হচ্ছে দশ ছয় দুহাজার তেইশ এই দিনে আমরা সবাই মিলে যেতে চাই